খুচরা ও পাইকারি বাজার সম্পর্কে আমি যতদূর জানি যে মুদিখানার দোকান যেগুলো হয় সবজির দোকান হয় যেগুলো তো এখানে যারা সবজি বিক্রি করে গ্রামে গ্রামে বা মোড়ের মাথায় বা বাজারে তো তারা পাইকিরি জিনিস কিনে আনে অল্পদামে সেইগুলোকে এনে মানুষের কাছে আরেকটু বেশি দামে বিক্রি করে তাতে দুই পক্ষরই লাভ থাকে পাইকিরি আনতে গেলে তাদেরকে অনেক দূরে দূরে যেতে হয় যেমন বড়োবাজারে যেতে হয় যেখানে পাইকিরি দামে মাল বেচে তো সেইখানে আবার সাধারণ মানুষ গেলে যারা একটা দুটো জিনিস কিনবে তাদেরকে মাল দেওয়া হয় না বা তাদেরকে অনেক দাম নেওয়া হয় তার জন্য যারা পাইকিরি লোক যায় সেই পাইকিরি লোকগুলো গিয়ে পাইকিরি দামে কিনে এনে সেইগুলোকে মোড়ের মাথায় বিক্রি করে বা বাজারে বিক্রি করে এবং তাছাড়াও আমাদের আছে যেমন আস্তে আস্তে সবজির দাম বাড়ছে মুদিখানা জিনিসের দাম বাড়ছে কারণ দেশের অর্থনৈতিক অবস্থা প্রচুর খারাপের দিকে যাচ্ছে যার জন্য মানুষকে এই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে আস্তে আস্তে দামগুলো বাড়ছে এখন আমাদের উঠেছে অনলাইন শপিং যেখানে সব ধরনের জিনিসই আমরা অনলাইনে পাব যেমন জামাকাপড় তারপরে আমাদের যে গ্রুমিংয়ের জিনিসপত্রগুলো যেগুলো আমরা মাখি যেমন সাবান শ্যাম্পু ক্রিম ফেসওয়াশ তো এগুলো আমরা সব ধরনের জিনিসই অনলাইনে পাব তাছাড়া জামাকাপড়ও সব ধরনের অনলাইনে পাব তাছাড়া সবজি মাছ মাংস সব কিছু এখন অনলাইনের মাধ্যমে উঠেছে যেটা আমাদের প্রযুক্তি যত উন্নত হয়েছে এইগুলো আমরা অনলাইনে এখন পাচ্ছি যাতে আমরা যারা কলকাতার দিকে থাকলে তাদের সুবিধা হয় কলকাতার দিকে ডেলিভারিগুলো হয় ভালো তো কলকাতার দিকে যারা আছে তারা বাড়ি বসে বসেই সব কিছু খাবারও পর্যন্ত অনলাইনে অর্ডার করে তো এইগুলো হল সুবিধা মানুষের কিন্তু তাছাড়া খারাপও দিক রয়েছে যেমন অনলাইনে অনেক দামও বেশি নেয় তো সাধারণ মানুষ যারা গরিব তারা কিন্তু অনলাইনে কিনতে পারে না তো খারাপ দিক বলতে এইগুলোর জন্য আমাদের কি হয়েছে অনেক সময়ে অনেক জায়গায় হয়তো তাদের ব্যবসার অনেক ক্ষতিও হয়েছে